এখানে এখন বাস ট্যাক্সি পরী ট্যাক্সি অটো টোটো ও অটোরিক্সা এই সব অনেক সুবিধা সুবিধাগুলি পায় এজন্য এই জন্য সবাই মানে যাওয়া আসা করতে পারে